হ্যালো কার্টে আমার কয়েকটা জিনিস অ্যাড করা রয়েছে কিন্তু ওই জিনিসগুলো আমার এই মুহুর্তে লাগছে না ওর বদলে আমি অন্য কিছু অর্ডার করতে চাই ওইগুলো যদি দয়া করে অফ করে দেন মানে মুছে দেন তাহলে আমি ওই জিনিসগুলো পাঠাতে পারি ওই জিনিসের নামগুলো পাঠাতে পারি আর কি তালে আপনি কি ওইটা দয়া করে অফ করে দেবেন